প্রধানমন্ত্রী আবাস যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প সরকার একটা চিন্তা করেছে যে সাধারণ মানুষ মাটির ঘরে বসবাস করে তো রাজ্যসভায় এইটা নিয়ে একটি প্রকল্প শুরু করে সরকার যে যে মাটির ঘরে সাধারণ মানুষ বসবাস করে তাদেরকে যদি কিছু টাকা দিয়ে তারা যদি পাকা ঘরে থাকে তাহলে তারা খুব উপকৃত হবে সেই জন্য তো কেন্দ্রীয় সরকার এই প্রকল্পর নাম দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প তো এই প্রকল্পর মানে টাকার সংখ্যা হল এক লাখ কুড়ি হাজার টাকা তো এক লাখ কুড়ি হাজার টাকা সাধারণ মানুষের হাতে পাওয়ার পর তারাও কিছু টাকা নিজেরা লাগিয়ে একটা পাকা ঘর তৈরি করে তো মাটির ঘর থাকলে এই বন্যার সময়ে ঘর ভেঙে যায় ঝড়ের সময়ে পড়ে যায় তো সেই জন্য এই সরকার ভাবল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা শুরু করতে পারলে মানুষজন খুব উপকৃত হবে সেই জন্য মানুষ ওই টাকা লাগিয়ে নিজের একটা পাকা ঘর করতে পারে সেই জন্য তারা খুবই আনন্দিত বা খুবই তারা মানে উপকৃত সেই জন্য সরকারকে খুব মানে অভিনন্দন জানায় ও এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা শুরু করে খুব সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে